আমার রাজ্যের শিক্ষা ব্যবস্থায় বাংলা ভাষার ভূমিকা অনেক কমে গেছে আগে ছিল কিন্তু এখন তার পরিমাণ অনেকটাই কম এখন বাংলা ভাষাকে কেউ সেরকম মাহাত্ম্য দেয় না যারা আগে বাংলা ভাষায় কথা বলত তারা এখন বাংলা ভাষায় কথা বলে কিন্তু এখন মা বাবারা চায় ছোটো থেকেই তাদের বাচ্চারা যাতে ইংলিশে কথা বলতে পারে ইংরেজি ভাষা তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ তাদের মতে সমাজে চলতে গেলে সমাজে টিকে থাকতে গেলে ইংলিশ জানাটা খুব বেশি জরুরী কিন্তু এটা সত্যি কথা নয় যাদের মাতৃভাষা বাংলা তারা কেন ইংলিশে কথা বলবে বা হিন্দিতে কথা বলবে যখন বাইরের দেশের মানুষ তাদের ভাষায় কথা বলতে পারে আমাদেরকে তাদের জন্য কম্প্রোমাইজ করতে হয় তখন তারা আমরা কেন তাদের জন্য এইসব করবো আমাদেরও তো বাংলা ভাষায় কথা বলাটা জরুরী আমরা কেন তাদের জন্য ইংলিশ ইংরেজি শিখতে যাবো কেন তাদের জন্য ইংরেজি ভাষায় কথা বলতে যাবো কিন্তু এই কথা এখন কেউ বুঝতে পারে না এখন সবাইকেই ইংরেজি জানতেই হবে সবাই ছোটো থেকেই ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হয়ে বড়ো ছোটো থেকে ইংলিশে কথা বলছে তাদের জন্য বাংলা ভাষা কিছুই না তাদের যা আছে সব ইংলিশ আর হিন্দি এছাড়াও যখন বাচ্চার জন্ম হচ্ছে তখন তাদের হাতে মোবাইল দিয়ে দেওয়া হচ্ছে তারা ছোটো থেকে ইংলিশে কার্টুন দেখছে ইংলিশে সব দেখছে তাই তারা ছোটো থেকেই মা বলে ডাকছে না তারা প্রথম থেকেই মম শুরু করছে তাদের সব কথা যেন ইংলিশের টান তাদের বাংলায় কোনো কথা বলার কিছু নেই সমাজে এখনো কোথাও কোনো ফর্ম ফিল আপ করতে গেলে আগে বলতে হয় ইংলিশে কত নম্বর পেয়েছো ইংরাজি জানো কিনা বাংলা ভাষা এখন কারোর গুরুত্ব নেই পশ্চিমবঙ্গে থেকে যদি কেউ বাংলা ভাষায় কথা না বলতে পারে তাহলে তার থেকে লজ্জাজনক আর কিছু হয় না এখন বাংলা ভাষা জন্য সবাই সরকারি স্কুলে ভর্তি হতে চাইছে না সবাই চাইছে আমরা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হব আমরা সমাজে উন্নত হব এটিতে সবার খুবই বেশি গুরুত্ব আছে সবাই যদি বুঝতে পারতো যে ইংরাজি শিখলেই সব হয় না তাহলে তারা বাংলা ভাষায় কথা বলতে পারতো আর বাংলা মিডিয়াম স্কুলে ভর্তি হত বাংলা মিডিয়াম স্কুলে ভর্তি হয়ে তারা বাংলা ভাষা শিখতো বাংলায় কথা বলতো তার পাশাপাশি তারা ইংলিশও শিখতো যে পরিমাণে শেখার কথা সেই পরিমাণ বাংলা ভাষা তারা ভুলে যেত না সমাজেও সেরকম ফর্ম ফিল আপের কোথাও লেখা থাকতো না ইংলিশ জানলেই ফর্ম ফিল আপ করা যাবে ইংলিশ না জানলে কিছু করা যাবে না কোথাও চাকরির ক্ষেত্রেও কোথাও যদি কেউ ইন্টারভিউও দিতে যায় সবার আগে তাকে জিজ্ঞেস করা হয় তুমি ইংলিশে কথা বলতে পারো কিনা বাংলা কথা বলার কারোর কাছে কোনো গুরুত্ব নেই ইংলিশে যারা কথা বলতে পারবে তারাই মহান আমার মতে এখন ইংলিশের গুরুত্ব অনেক বেশি বেড়ে গেছে বাংলার তুলনায় কিন্তু বাংলা ভাষার গুরুত্ব সব সময় থাকা উচিৎ আমাদের জীবনে আমরা ছোটো থেকে বাংলাই শিখে বড় হয়েছি তাই আমি চাই আমি যাতে সারা জীবন বাংলা ভাষায় কথা বলতে পারি আমাকে যাতে ইংলিশে কথা বলতে না হয়